কী হ্যাঁ পাওয়া যাবে এখন নতুন নতুন প্রোডাক্ট বেরিয়েছে যাতে মাছলা না লাগে সে জন্য একটা ওষুধ বেরিয়েছে আপনি আসুন আমার দোকানে আসলে আমি দিয়ে দেবো আমি দেখুন আমি বাজার ছাড়া পাইকারি রেটে অন্যের তুলনায় পাইকারি রেটে মাল ছাড়ি সেজ সে জন্য আমার সেলও বেশি হ্যাঁ বিক্রয় বেশি এটাই বলতে পারি হ্যাঁ দেখুন আমি তো যখন ও নতুন বাজারে যে প্রোডাক্টগুলো আসে সেইসব প্রোডাক্টের ওপরে কাজ করি কারণ ও পুরোনো প্রোডাক্টটা অনেকে মানুষ ব্যবহার করার পরে সেগুলো কাজ হয় না বা অন্য অন্য সমস্যা দেখা দেয় সেই জন্য আমি ওই প্রোডাক্টগুলো বন্ধ করে যেগুলো বাজারে নতুন প্রোডাক্ট আসে সেগুলোর ওপরেই কাজ করি ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ